আমরা যেহেতু বাঙালি তাই আমাদের প্রধান ভাষা বাংলা এই বাংলা ভাষাকে যেমন আমাদের প্রজন্মের আগে থেকে বা আমাদের পূর্বপুরুষরা এই বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে এসেছে সেভাবেই আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই বাংলা ভাষাকে ঠিক একইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেইভাবে আমরা এই বাংলা ভাষাকে উন্নীত করার চেষ্টা করবো কারণ বাংলা ভাষা যেহেতু আমাদের প্রধান ভাষা তাই বাংলার ছাড়া আমরা অন্যান্য কথা অতোটা ভালো বলতে ও বুঝতে পারি না বাংলা যেহেতু আমরা ছোটোবেলা জন্মাবার পর থেকেই শুনে এসেছি এবং বলে এসেছি তাই বাংলার ছাড়া আমরা অন্য ভাষা অতোটা ঠিক প্রচলন করতে পারি না কারণ বাংলা যেহেতু আমাদের প্রধান ভাষা এছাড়া আমাদের এখানে বিভিন্ন রকম যেমন সাংবাদিক টেলিগ্রাম বা টিভির বেশি কিছু নিউস বা অন্যান্য কিছু যেমন কোনো অ্যাড বা অন্যান্য কিছু বাংলা ভাষাতেই বেশিরভাগ হয়ে থাকে ল্যাখাপড়ার বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন রকম বিষয়বস্তুই বেশিরভাগ বাংলাতেই হয়ে থাকে কারণ যেহেতু আমাদের প্রধান ভাষা বাংলা এই বাংলা ভাষাকে আমাদের যেহেতু পর আগের জন্ম বাঁচিয়ে এসেছে এই বাংলা ভাষাকে সেরকম আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলা ভাষাটিকে ঠিক একইভাবে সংরক্ষণ করে থাকবো এবং এই ভাষাটিকে অন্যান্য ভাষার তুলনায় আরও একইভাবে উন্নতও করে যাবো